হ্যালো হ্যাঁ এটা কি মা কালী ফার্মেসি হ্যাঁ বলছি আমি যে কালকে গিয়েছিলাম একটা ওয়াশিং মেশিন দেখে আসলাম সেটা আমি আনতে যাবো তো আমি নেব ওটা আমি দেখে আসছি কালকে আমার পছন্দ হয়েছে তো আমি কালকে কোনো আমার সাথে গাড়ি নিয়ে যাইনি বা সে আমার সেরকম কোনো ইয়ে থাকেনি বলে আমি কালকে সেটা নিয়ে আসিনি তো আমি তাই জন্য ফোনটা করেছি এই জন্য যে জানার জন্য যে এ ওটাতে কি কোনো বড়ো কুপন রয়েছে যেটা আমি ছাড় পাবো সেটা মানে এই রকম কোনো বড়ো জিনিসে তো সেইটা কোনো ছাড়ের কুপন থেকেই থাকে যে কোনো আমি ছাড় পাবো বা সেই ছাড়টা আমি কিভাবে পাবো কোড আমাকে কিভাবে দেওয়া হবে কোড হিসাবে দেওয়া হবে না প্রোমো হিসাবে দেওয়া হবে বা সেটা আমি ই সঙ্গে সঙ্গে পাবো না কিছু দিন দেরি হবে সেটা জানার জন্যেই আমি ফোনটা করেছিলাম আসলে এরকম বড়ো কোনো জিনিস কিনতে গেলে তাতে তো ছাড়ের কুপন থাকে তো এটা আমার কালকে জিজ্ঞাসা করা হলো না তো এটা কী রকমভাবে দেওয়া হবে বা কী রকম ছাড় আছে বড়ো কোনো মানে কী রকমভাবে অফারটা কী রকম আছে সেটা যদি একটু বলেন সেটা জানার জন্যই আমি ফোনটা করেছিলাম যে আমি তাহলে ফোনটা করে জিজ্ঞাসা করি আপনাকে যে তার আপনি যেহেতু এতো দিনের ইয়ে করছেন ব্যবসা করছেন এতো দিনের ব্যবসা বলে তো আপনার জানা আছে যে কী রকম কোন ওন জিনিসের ওপর কী রকম কুপন থাকে বা কোন জিনিসে কী রকম ছাড় থাকে সেটা যদি আমাকে একটু বলেন আমার খুব ভালো হয় বা সেটা আমাকে কিভাবে দেওয়া হবে কোড হিসাবে দেওয়া হবে না প্রোমো হিসাবে দেওয়া হবে সেটা বললেও খুবই ভালো হয় হ্যাঁ হ্যাঁ এটা জানার জন্যই আমি ফোন করেছিলাম আমাকে একটু বলুন প্লিজ